আমি কিছু মিষ্টি দ্রব্যের নাম বলছি সেগুলো হলো কলকাতার রসগোল্লা নলেনগুড়ের রসগোল্লা সন্দেশ কালো জাম সীতাভোগ রসম রসম মঞ্জুরি মুক্তা গাছার মন্ডা মিহিদানা কাল্লা কালাকাদ দরবেশ লবঙ্গ লতিকা উচ্ছের রসগোল্লা অমৃতি কমলা ভোগ কাঁচা গোল্লা শক্তিগড়ের ল্যাংচা বোদে মালাইকারি জিলিপি চমচম চমচম রাজভোগ রসমালাই রানোহরা পিয়ারা সন্দেশ ছানামুখী সরপুরিয়া রানাঘাটের পান্তুয়া দরবেশ রস রসকদম্ব কিষণগড়ের কৃষ্ণনগরের সরভাজা জয় জয়নগড়ের জয়নগরের মোয়া কাজু বরফি চকলেট কেক ভেল ভ্যানিলা কেক রেড ভেলভেট কেক হোয়াইট ফরেস্ট কেক ব্ল্যাক ফরেস্ট কেক কিং কেক প্যাটিস ইত্যাদি